যাদের মাথার ওপর ছাদ নেই মানে যাদের কোন বাড়ি বা বাসস্থান নেই তাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা তাছাড়া যাদের কোন ফ্ল্যাট নেই তারা যখন প্রথম ফ্ল্যাট নেবেন তখন তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে মোটামুটি দু লাখ তিরিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় এছাড়া স্থানীয় সরকারের সহযোহিতায় প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে যেসব চারতলা অ্যাপার্টমেন্ট হচ্ছে সেখানে স্থানীয় গরিব এবং প্রান্তিক মানুষকে যাদের কোনও মাথা গোঁজার ঠাঁই নেই তাদেরকে একটি করে ফ্ল্যাট দেওয়া হচ্ছে যার ফলে স্থানীয় সাধারণ গোরিং এবং প্রান্তিক জনগণের ওপর এই প্রকল্পের বিরাট প্রভাব পড়ছে যারা এই ঝড় বৃষ্টি এবং শীত থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করতে পারছেন